আমি মাটির হাঁড়িতে চিকেন হান্ডি বানাই উনুনে কাঠের জালে বিনা জলে যেটি যেটা সবাই পছন্দ করে খেতে আমার কাছে তাই ওটি ওই চিকেন হান্ডি খেয়ে সবাই অনেক আমার নাম করে এবং সবাই আমার হাতেই খেতে চায়